হ্যালো এটাকি মামনি দর্জি টেলার আমি বলছিলাম আমা আমা আমাদের বিয়েবাড়ি আছে আমার বোনের বিয়ে লেহেঙ্গা সেলাই আছে আপনি কি করে দেবেন আমার তো খুব আর্জেন্ট তো লাগবে বিয়েবাড়ি তো আর আর লেহেঙ্গা চারটে লেহেঙ্গা লাগবে আর ব্লাউজ আট ন পিস ব্লাউজ লাগবে তার সঙ্গে বাচ্চা ছেলে মেয়েদের একটু জামা প্যান্ট লাগবে না লেহেঙ্গার সঙ্গে একটি হবে তারপরে বড়দের আছে ছো বাচ্চাদের আছে হুম

হ্যাঁ হ্যাঁ আধুনিক ডিজাইন যেমন এখন ডিজাইনার উঠেছে সিস্টেমগুলো ওরকম ডিজাইনটা হবে তো ও তাহলে লেহেঙ্গাটা লেহেঙ্গাটা করতে কত পড়বে ওকে আর বাচ্চাদের ছেলে পা তিনটে পাঞ্জাবি আর দুটো হচ্ছে কাটিং জিনস প্যান্ট হবে কাটিং জিনস প্যান্টের কীরকম আপনি রেল নিচ্ছেন বাচ্চাদের দশ এগারো এরকম বছর ছেলেটার হবে হ্যাঁ একটু না সুট প্যান্ট হবে পাঞ্জাবির সঙ্গে হাফ প্যান্ট কি পড়া যাবে আড়াইশো টাকা করে একটু কম হবে না আমি বলছিলাম ব্লাউজটার হ্যাঁ আমি বলছিলাম ব্লাউজটার পেছনে যে ঝুমকোটা দেবেন ওইটা ঝুমকোটা বড় দেবেন না ছোট দেবেন ওইটা যেমন দেখতে দেখতে ভালো লাগে ব্লাউজটার সঙ্গে আপনাকে কিছু আগে পে করতে হচ্ছে নাকি আমি বলছিলাম টোটাল বিল আমার বিয়েবাড়ি আর চার চারদিন পরে আছে বিয়েবাড়িটা ভাল কাটিয়ে দিতে পারবেন তো এখন এখনকার যুগের মডেলের যেরকম হচ্ছে সেরকম করে দেবেন কিন্তু ঠিক আছে আমি আজকে বিকালে যেয়ে ওইগুলো দিয়ে আসব আপনাকে ঠিক আছে নিয়ে যাব ঠিক আছে